আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলিকে কৃষি শিল্পের সমর্থন করার জন্য বর্তমানে দেখা যায় অনেকগুলি ছোট ছোট শিল্প গড়ে উঠেছে সে সমস্ত শিল্পগুলির কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে কৃষি সরবরাহ স্টোর কৃষি সরবরাহ স্টোরে সাধারণত আমরা চাষবাস করার জন্যে যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন হয়ে থাকে যেমন সর্বপ্রথমে মাটি চষার পরেই আমাদেরকে সার দিতে হয় সেই সার ইত্যাদি ফসলের বীজ এবং কীটনাশক ওষুধ সবকিছুই এই কৃষি সরবরাহ স্টোর থেকে আমরা সংগ্রহ করতে পারি তাছাড়া যেই কৃষকের বাজার রয়েছে সেই কৃষকের বাজারের মধ্যে কৃষকরা তাদের চাষ করা ফসল সরাসরি গিয়ে খুচরো এবং পাইকারি সকলভাবে বিক্রি করতে পারেন এবং তারা সেটিকে প্যাকেটজাত করেও বিক্রি করতে পারেন তাছাড়া কৃষিচুক্তি পরিষেবা উল্লেখযোগ্য একটি বিষয় কৃষিচুক্তি পরিষেবা বলতে বোঝানো হয়ে থাকে যে সমস্ত ব্যক্তির কাছে অতিরিক্ত পরিমাণ জমি থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কয়েক ব্যক্তির কাছেই পর্যাপ্ত পরিমাণ জমি থাকে না চাষবাস করার জন্য সেই সমস্ত মানুষজনকে জমি একটি কিছু নির্দিষ্ট টাকার অথবা নির্দিষ্ট পরিমাণ ফসলের অংশের বিনিময়ে সেই সমস্ত ব্যক্তিকে জমি চাষ করতে দেওয়া হয় এটিকে কৃষিচুক্তি পরিষেবা বলা হয়ে থাকে তাছাড়াও শিল্পকে কৃষিকে সমর্থন করার জন্য অন্যতম উল্লেখযোগ্য শিল্প হচ্ছে আমাদের আশেপাশে গড়ে ওঠা রাইস মিল রাইস মিলগুলি গড়ে ওঠার ফলে কৃষিশিল্প অনেকটাই সমর্থন পেয়েছে ধান চাষিরা ধান চাষ করার ফলে তারা সেই ধানগুলিকে শুধুমাত্র ধান হিসেবেই অল্প দামে বিক্রি না করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেই ধানগুলি থেকে তারা সাধারণত চাল বের করেন এবং সেই চালটাকে অত্যধিক দামে দামে বিক্রি করে থাকে এবং অতিরিক্ত টাকা লাভ করতে পারে তাছাড়া এখানে রাইস মিল ছাড়াও অন্যান্য আরও দু তিনটি মিল গড়ে উঠেছে সেগুলি হচ্ছে ধরুন মশলার বানানোর জন্য যেমন লঙ্কা হলুদ এই সমস্ত ফসলগুলি এই ফসলগুলি তারা কাঁচা এর মূল্য হিসেবে বিক্রি না করে তারা সাধারণত এইগুলি থেকে মশলা বানিয়ে গুঁড়ো করে প্যাকেটজাত করে অনেক অত্যধিক দামে বিক্রি করতে পারে যার ফলে তাদের অতিরিক্ত লাভ হয় এইগুলি আমাদের শিল্প কৃষিশিল্পকে অত্যন্ত সহায়তা করে থাকে এবং যে তেলের মিল সাধারণত দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে কৃষিশিল্পকে সমর্থন করার জন্য একটি অন্যতম মিল হচ্ছে তেলের মিল সাধারণত তিল এবং সর্ষে চাষ করার পর সেগুলিকে অল্প দামে বিক্রয় না করে সেগুলি থেকে তেল নিঃসরণ করে তা অতিরিক্ত বেশি দামে বিক্রি করা যায় এবং অধিক টাকা লাভ করা যায় এ সমস্তভাবেই আমাদের কৃষিশিল্পকে সমর্থন করার জন্য নতুন নতুন অনেক শিল্প ছোট খাটো ব্যবসা গড়ে উঠে চলেছে আমাদের গ্রাম অঞ্চলগুলিতে